দাদা আমি পাঁচ প্লেট চিকেন বিরিয়ানি ছ প্লেট চিকেন মোমো এবং দশ প্লেট চিকেন কষা অর্ডার করেছিলাম সেগুলিকে কমিয়ে দু প্লেট চিকেন বিরিয়ানি দু প্লেট চিকেন কষা এবং দু প্লেট চিকেন মোমো নিতে চাই